পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের সঙ্গীত এবং নৃত্য উৎসব অনুষ্ঠানগুলি পালিত হয় যা বিশাল শ্রোতাকে আকর্ষণ করে এরকম কিছু সুউচ্চ এব সঙ্গীত অনুষ্ঠানগুলির নামগুলো হলো শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসবের মধ্যে রয়েচে বিষ্ণুপুর সঙ্গীত উৎসব যেটা বিষ্ণুপুরের শাস্ত্রীয় সঙ্গীতের জন্য বিখ্যাত তারপর হলো ডোভারলেন সঙ্গীত উৎসব যেখানে যেটা কলকাতায় অনুষ্ঠিত হয় এবং এটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জন্য একটি বিশেষ উৎসব মহর্ষি দেবেন্দ্রনাথ মঞ্চের সঙ্গীত উৎসব এটি শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় এবং রবীন্দ্র সঙ্গীতের জন্য বিখ্যাত হ্যাঁ এবং লোকসঙ্গীত ও নৃত্য উৎসবের মধ্যে রয়েছে টুসু পূজা এটি মূলত পুরুলিয়া এবং ঝাড়খন্ড অঞ্চলে পালিত হয় ওরম লোকসঙ্গীত আর নৃত্যের জন্য বিখ্যাত ছৌ নিত্য উৎসব পুরুলিয়া অঞ্চলের ছৌ নিত্য প্রদর্শন বিখ্যাত পৌষমেলা শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের লোকসঙ্গীত ও নিত্য উভয়ে পরিবেশন করা হয় সাময়িক সেগুলিতে নৃত্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেখানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন একটি বড়ো অংশ সালসা ও বাচ্চারা ফেস্টিভ্যাল যেটা কলকাতায় অনুষ্ঠিত হয় এবং সামাজিক নৃত্য পরিবেশনে বিখ্যাত এবা রয়েছে দুর্গা পূজা উৎসব এটির সঙ্গে বিভিন্ন প্যান্ডেলের সাময়িক ও লোকসঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এগুলি পশ্চিমবঙ্গের পোধান সঙ্গীত ও নিত্য উৎসব এবং অনুষ্ঠান মধ্যে কয়েকটি যা বিশাল শ্রোতাকে আকর্ষণ করে